আমি যে মাথার জন্য যে শ্যাম্পুটি কিনেছিলাম ইন্দুলেখা শ্যাম্পু সেটা দাম হিসেবে অফারে ছিল ওই জন্য বেশ ভালো এবং শ্যাম্পুটার গন্ধটাও ভালো চুলে মাখতেই চুলটা যেন সিল্কি হয়ে গেল এবং চুলটা খুব সুন্দর দেখতে লাগছিলো